হ্যালো দাদা এটা কি ফুলের দোকান বলছি আপনার কাছে গোলাপ পাওয়া যাবে সাদা রঙের গোলাপ আমার নাই নাই করে পনেরো থেকে কুড়ি পিস লাগবে তো দাম কত আপনার দোকানে আর কি ভ্যারাইটিজ আছে ফুলের তাহলে আর্জেন্ট তো আছে কিন্তু আপনি যদি ফুলের দামটা একটু কমাতেন গোলাপেরটা একটু ভালো হত আচ্ছা তাহলে এই যে সাদা রঙের যে গোলাপটা এটা মানে ঠিক রাখতে গেলে কি দরকার মানে কী কী করতে হবে গোলাপটা যেটা আমি কিনি তো ওটাকে যাতে নষ্ট না হয় গাছ মানে যদি ফুলটা আমার বেশি পছন্দ হয় তাহলে আমি গাছও কিনতে পারি ফুলের তো গাছটা যদি নিয়ে যাই হ্যাঁ ওদের মধ্যে কোনটা দিলে বেশি ভালো হয় আচ্ছা বেশ ঠিক আছে তা তাহলে তাহলে আমি রাখছি আমি আপনার দোকানে আসছি তাহলে হুম বেশ